আমি যখন নিজের বাগান করি বিশেষ করে যখন শীতের সময় বিভিন্ন রকম সবজি লাগাই তো সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ করি যে বিভিন্ন রকম পোকা তারা যখন একটা সবজির গাছ ছোটো অবস্থায় থাকছে তখন সেই ছোটো অবস্থায় যেহেতু গাছের অতটা শক্তি সামর্থ্য থাকে না তো সেই সময় বিভিন্ন রকম পোকা তারা গাছের পাতা কেটে দিচ্ছে তাছাড়া অনেকাংশে আমি বেশ কিছুদিন আগে লক্ষ করলাম লঙ্কা গাছ লাগিয়েছি সেক্ষেত্রে ছোটো ছোটো চারা অবস্থাতেই অনেক পোকা সেগুলোকে সেই গাছগুলোকে গোড়ার একটু উপর থেকে সেগুলোকে কেটে দিয়েছে তো এই ধরনের সমস্যাগুলো আমাকে ফেস করতে হয় এবং আরও সমস্যা বলতে মশা শীতের শুরুতে যখন কপি গাছের পাতা বা ওলকপি বীটকপি পাতাকপি এই সমস্ত গাছের পাতাগুলো যে গাছগুলো যে বা বা সবজিগুলোর পাতাগুলো বড় বড় হয় তো সেখানে অনেক মশা তারা আশ্রয় নেয় এবং অনেক বেশি পরিমাণে সেখানে বৃদ্ধি পায় এবং অতিরিক্ত মশা বা ওই ধরনের কীটপতঙ্গ হওয়ার জন্য ওই গাছগুলো নষ্ট হতে শুরু করে তো সেক্ষেত্রে কিছু সময় আছে স্প্রে করতে হয় বা যেসব সমস্যাটার কথা বললাম যে গাছের পাতায় বিভিন্ন রকম পোকা কেটে দেয় সেক্ষেত্রে মাটি থেকে যেহেতু পোকাগুলো আসে তো সেক্ষেত্রে মাটিতে কীটনাশক স্প্রে করার ফলে সেগুলো আর কিছুদিনের জন্য বা অনেকটা সময়ের জন্য সেই তারা আর আক্রমণ করতে পারে না সেক্ষেত্রে গাছটা একটু যত্ন পায় এবং বেড়ে উঠতে পারে তো এই ধরনের সমস্যা কীটনাশক পোকামাকড় এই সব সমস্ত কিছু একসঙ্গে মিলে মোটামুটি এই সব ধরনের সমস্যাগুলোকে ফেস করতে হয়